সাধারণত আমি খেলাধুলা করতে খুবই পছন্দ করে থাকি আমাদের স্কুলে সাধারণত প্রতি বছর একবার করে বৃত্তিমূলক খেলাধুলা হয়ে থাকে তো আমি সেখানে প্রতি বছরই অংশগ্রহণ করে থাকি এ কারণে আমি খেলাধুলো করতে পছন্দ করি আমি খেলাধুলোয় প্রতিযোগিতায় প্রথম থেকে তিন নম্বর হওয়ার জন্য আমি সাধারণত অনেক চেষ্টা করে থাকে কিন্তু আমি প্রতিবারে দ্বিতীয় স্থান গ্রহণ করি আমিও প্রতিবারে সেকেন্ড হয়ে থাকি তো আমার এবার ইচ্ছা আছে আমি প্রথম স্থান গ্রহণ করবো এর জন্য আমি সারা দিন সারা বছর প্র্যাকটিস করে চলেছি এবং অনেক পরিশ্রম করছি যাতে আমি প্রথম স্থান অধিকার করতে পারি এ কারণে আমার খেলতে খুব ভালো লাগে প্রথম স্থান অধিকার করার জন্যই আমি খেলাধুলোটাকে এতো পছন্দ করছি এতো ভালোভাবে আমি প্র্যাকটিস করে যাচ্ছি প্রতিদিন যাতে আমি স্কুলের ওই প্রোগ্রামে বৃত্তিমূলক প্রতিষ্ঠানে আমি প্রথম হয়ে উঠতে পারি এবং স্কুলের গর্ব হয়ে উঠতে পারি